হ্যাঁ মা বলো এই তো মা কাজ দিয়ে বেরিয়েছি এখন তো বাস ধরবো তারপর ধরো আরও মিনিট কুড়ি লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তা সকাল থেকে ছিলো না অসুবিধা হয়েছে খুব তাহলে জল তুললে নাকি জল তুললে নাকি নিচ থেকে বালতি করে হ্যাঁ বুঝতে পেরেছি বললাম জল কি তাহলে তুলে কাজ করলে না না আমার তো তাও কিছুটা সময় লাগবে দেখ কিছুক্ষণ পর আসে কিনা হ্যাঁ শুনতে পাচ্ছো মা বলছি আমার তো কিছুক্ষণ টাইম লাগবে দেখ যে তার মধ্যে চলে আসে কিনা তার মধ্যে ফোন করেছো একবারও সি এস সিতে যে কেনো কারেন্ট অফ এতক্ষণ ধরে

আচ্ছা আচ্ছা ওরা বলতে পারলো আর কতক্ষণ থাকতে পারে বাবা সে তো খুবই মুশকিল না না ঠিক আ ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি সাবধানেই আসবো তাহলে তুমি রাখো আমি সাবধানেই আসবো চিন চিন্তা করো না কেমন ঠিক আছে রাখছি মা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখো রাখো